আমি কোন সময় কী ছবি আঁকবো সেটা সেটার কোনো ঠিক নেই আমি ছবি আঁকি প্রধানত প্রধানত আমার মন যখন সায় দেয় হ্যাঁ কিছু কিছু কম্পিটিশন থাকে সেটা আলাদা বিষয় আর কেউ কিছু ডিমান্ড করলে সেটা আলাদা বিষয় কিন্তু আমি ছবি আঁকাটাই খুব একদম মনের উপরে এবং সবচেয়ে বেশি আঁকতে ভালোবাসি প্রকৃতির ছবি ধরুন আমি কোথাও ঘুরতে গেলাম কোনো একটা সুন্দর দৃশ্য আমার মনে ক্যানভাসে আটকে থাকলো এবং সেই সেই দৃশ্যটাই আমি ক্যানভাসে ফুটিয়ে তুলি যখনই ফুটিয়ে তুলতে পারি যখন আমার মনটা সায় দেয় যে এই ছবি টা আমি এবার আঁকতে পারবো তো সাধারণত আমি কী করি বাইরে বাড়িতে যখন সবাই ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি রাত্রের দিকটাই আঁকতে ভালোবাসি এবং সেই সময়টায় নির্জন কোনো আওয়াজ থাকে না আমি আমার আঁকাতে সম্পূর্ণ মনোযোগ নিবেশ করতে পারি আমার আঁকার সময় হচ্ছে রাত্রিবেলা তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে সেই সময় আমার কেউ ডিস্টার্ব করে না